আমি আপনার কাস্টোমারই বলতে পারেন আমার এই ফোনের ডিসপ্লেটা ভেঙে গেছে স্ক্রিনটা আরকি পুরো দোকান কটার থেকে কটা পর্যন্ত খোলা থাকে খোলা থাকে আপনারা সরাসরি লাগিয়ে দেন না বাইরে কোথাও পাঠান মোবাইলকে হ্যাঁ হ্যাঁ ও না আপনাদের দোকানে কোনও মিস্ত্রি বসে তো সেটা দু এক দিনের মধ্যে লাগিয়ে দেবেন তো আচ্ছা আমি তাহলে কালকে যাচ্ছি দেখার পর কী রকম কী খরচা যেটা লাগবে হ্যাঁ সেটা একটু আমাকে একটু বলে দেবেন না বুঝতেই পারছেন একটা কী রকম কী ডিসপ্লেটা স্ক্রিনটা ভেঙেছে তো আপনাদের দোকানটা কোন রুটে পড়বে বলুন দেখি রাস্তার কোন দিকে পড়বে আমি তো বুঝতে পারছি নে

হ্যাঁ আমি অনেকের কাছেই আপনাদের শুনেছি যে নাম মিস্ত্রিও খুব ভালো কাজও খুব ভালো হয় ওই জন্যেই আমি বলছি তাহলে ওইখানেই যাই কষ্ট করে হলেও আর তাহলে আমি কালকে সকালে যাবো আপনি একটু দেখে বলে দেবেন কতো কী পয়সা পড়বে আর কতো দিন পরে দেবেন সেটাও একটু বলে দেবেন হ্যাঁ

আচ্ছা ঠিক আছে